আমি কয়েক ঘন্টা আগে সুইগিতে কিছু খাবার অর্ডার করেছিলাম এবং তা কিছুক্ষণ আগে ক্যান্সেল করে দিয়েছি কিন্তু আমি তার রিফান্ড পাইনি আমি পাঁচশো টাকার অর্ডার ক্যান্সেল করেছি পয়তাল্লিশ নম্বর অর্ডার তাই আমি চাই যে আমাকে তাড়াতাড়ি রিফান্ড করে দেওয়া হোক